আমি একটা সাইকেল কিনতে চাই আপনার কাছে কী কী দামের সাইকেল আছে আর কী কী কম্পানির সাইকেল আছে ওই কুড়ি পঁচিশ হাজার

অ্যাভেনজার্স অ্যাভেনজার্স বা টাটার কোনো আছে সাইকেল ভালো

হ্যাঁ তাহলে কীরকম বাজেটের হবে ওর থেকে আর কী কী আছে হিরোর কোনো সাইকেল আছে ও তা ওই এক থেকে দশের ভিতরে বলুন কী কী আছে তা ওই ফিচার্সগুলোর কী হবে একটু বলতে পারবেন হ্যাঁ আর আর কুড়ি কুড়ি হাজারের বাদ দিয়ে ঠিক আছে ঠিক আছে তাহলে ওই আপনি তাহলে আমি যাবো খনি ঠিক আছে রাখছি তাহলে